হ্যালো আমি আসানসোল ফুড প্লাজার অনলাইন হোম ডেলিভারির উপর পরিষেবা উপভোগ করার জন্য বেশ কিছু খাবারের অর্ডার দিতে চাই এবং আমার এটা জিজ্ঞাস্য আছে যে আমার কাছে বেশ কিছু ফুড কুপন রয়েছে তার মধ্যে পঞ্চাশ শতাংশ ছাড় বা প্রথম অর্ডারে বিনামূল্যে অর্ডার এরকম কিছু কুপন অন্তর্ভুক্ত তো আমি এই বিষয়ে জানতে চাই যে আপনাদের এখানে এরকম কোন অফার বা ছাড়ের পরিষেবা উপলব্ধ আছে বা এই সমস্ত কুপনগুলি কি আপনাদের এখানে কি গ্রহণযোগ্য